হ্যাঁ গ্রামীণ জনগণ তাদের সম্প্রদায়ে খেলার গুরুত্ব সম্বন্ধে ওয়াকিবহাল তারা জানে তারা বোঝে একটা বাচ্ছা বিকাশের জন্যে একটা ছেলে বা মেয়ের সুস্থ সবল জীবনযাপনের জন্যে তার মধ্যে প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরির জন্যে তার আনন্দের জন্যে নিজের আনন্দের জন্যে খুশির জন্যে তার অনেক শারীরিক ক্রিয়াকলাপের জন্যে খেলাধুলো খুবই দরকার খেলাধুলা করা অত্যন্ত আবশ্যক এবং সেটা তাকে অনেকটা মনের অনেকটা পরিমাণ আনন্দ জোগায় তাকে স্বাভাবিক রাখতে তাকে তাকে সুস্থ সবল রাখতে তাম তাকে তার নিজের মতো করে বাঁচতে খুবই সাহায্য করে এবং লোকজন সেটা সম্বন্ধে ওয়াকিবহাল লোকজন জানে এবং তারা তাদের ছেলে মেয়ে বাচ্ছাদেরকে খেলতে পাঠায় এবং তারা খেলেও স্কুলেও খেলাধুলার অনেক কাজকর্ম হয় সেই খেলাগুলোতেও তারা অংশগ্রহণ করতে উৎসাহিত করে বা এর বাবা মা তো সেই জিনিসগুলো আছে এবং শুধুমাত্র পড়াশোনা বা অন্যান্য কাজকর্ম নয় স অন্যান্য গান শেখা আঁকা শেখা নাচ শেখা বা কোনো বাদ্যযন্ত্র বাজানো শেখা শুধু নয় তার সাথে খেলাধুলারও গুরুত্ব আছে এবং সেটা মানুষজন বোঝে মানুষজন জানে মানুষজন সচেতন বাচ্ছাদেরকে খেলতে পাঠায় তারা খেলে অনেকে যারা একটু ভালো খেলে বা ভালো শেখে খেলাধুলাটা ভালো শেখে বা কোনো খেলাকে খুবই পছন্দ করে সেই লাইনে বা সেই দিকেও চালিত করে তাকে ভর্তির জন্যে তাকে কোনো একজন প্রশিক্ষকের দ্বারা প্রশিক্ষিত করে এবং সেখান থেকে জেলা স্তরে বা রাজ্য স্তরে যাওয়ারও চেষ্টা করে তো সেই জ্ঞান বা সেই বোধ বা সেই মানসিকতা বা সেই শিক্ষা মানুষজনের মধ্যে রয়েছে এবং মানুষজন সেটা সম্বন্ধে ওয়াকিবহাল এবং মানুষজন সেটাতে ছেলেদেরকে বা মেয়েদেরকে সেই পথে চালিত করতেও কোনো পিছুপা হয় না এবং এটা ভালো খুবই ভালো লাগে খুবই খুবই খুবই সেটা সাহায্য করে তাদের সাধারণ বেড়ে ওঠার ক্ষেত্রে